আমরা পশু খুব ভালোবাসি পশু পুষতে আমাদের খুব ভালো লাগে তার যেমন আমরা গরু পুষি গরুটা খুব যত্ন করি খুব তাদের ভালোবাসি ভালোবেসে খড় খাওয়াই পানি খাওয়াই তার সবসময় ভালোবাসি সে কোথায় গেলে বা আমরা হয়তো কোথায় গেলাম আমাদের দেখতে পেলে মা মা ডাকে সে এসেছে ওাদের যত্ন করবে আমাদের খড় খাওয়াবে আমাদের পানি দেবে ঘাস এনে দেবে বা ভুসি টুসি দিই সে সব সময় জানে যে আমরা কোথায় চলে গেলে দেখবে এদিকে ওদিকে কোথায় গেলো যখন আমরা বাড়িতে আসি ওদের দেখলে খুব খুশি হয় যে আমাদের খাবার দেবে এবারে তখন গায়ের ধারে গেলে লেজ টেজ নেড়ে গায়েতে দেবে কেন আমাদের খাওয়া দাও তো এইভাবে আমরা তাদের যত্ন করি যত্ন করতে খুব ভালো লাগে পশু আমাদের ছাগল আছে ছাগলও খুব ভালো লাগে পুষতে মাঠে নিয়ে যাই বসে বসে ঘাস খাওয়াই গাছের পাতা নাতা দিই পাতা নাতা খায় বা অনেক সময় ঘাস কেটে এনে বাড়িতে দিই খায় বাইরে বিভিন্ন রকমের আনাজের খোলা টোলা দিই সেগুলোও খায় পাতা গাছের পাতা কলা পাতা বা ফল পাকুড়ের পাতা নাতা দিই সেগুলোও খায় খেতে খুব ভালোবাসে বা দিলেও খায় ওই জন্য পশু পুষতে খুব ভালো লাগে আমরা বিড়াল পুষি বিড়াল আমাদের বাড়ির তার নাম ডেকেেছে পুশি খুব ভালো আমাদের বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে বিড়াল দেখলে আসলে পুশি কই পুশি কই বলে ডাকলে ছুটে এসে গায়ে জড়াবে অথবা অনেক বিড়াল আছে মাছ ডাল দিয়ে রেখে দিলে কিছু রেখে দিলে খেয়ে নেয় কিন্তু আমরা পুষেছি যে পুশি বলে সে কোনোদিন ওইসব খায় না খুব ভালো আমাদের বাড়ি থাকে বা অনেক জিনিসপত্র রেখে দিলেও মুখ দেয় না আলগা থাকে অনেক সময় আমরা হয়তো ভাবে অনেক সময় অনেক মানুষ বলে যে বিড়াল আছে ওইগুলো আলগা রেখে দিচ্ছ খেয়ে নেবে আমরা বলি না ও খুব ভাল কুকুরও আছে এতো ভালো মানে তার সব সময় যত্ন নেওয়া হয় সে এতো ভালো তাই গেলে আমাদের সঙ্গে সঙ্গে চলে যাবে সেখানে গিয়ে বসে থাকবে আমাদের সঙ্গে ছুটে চলে যাবে কোথাও থেকে আসলেও ছুটে গিয়ে গায়ের ধারে বসে থাকবে